আমি অডিও বুক শুনি না এবং বেশি হারে আমি কেনা বই পড়তে ভালোবাসি তার কারণটা হচ্ছে বড়ো বড়ো বইমেলা থেকে বিভিন্ন বই বা মনের মতো বা পছন্দের সহিত বই সংগ্রহ করা যায় এবং বড়ো বড়ো দোকানে এই সমস্ত বই নিজের পসন্দ মতো সেগুলো সংগ্রহ করা যায় নিজের মনের মতো করে দেখে শুনে বুঝে তারপরে সেই বইগুলোকে সংগ্রহ করা যায় এবং বড়ো বড়ো যে সমস্ত বই মেলাগুলো চলে সমস্ত রকমের বই সেখানে সংগ্রহ করা থাকে এবং সেখান থেকে আমরা নিজেদের পছন্দের মতো যেটা ভালো লাগে সেটা কিনে পড়তে আমার ভীষণ ভালো লাগে